হ্যাঁ দীর্ঘক্ষণ সাঁতার বা ব্যায়াম করার স আগে জল আগে খেয়ে খেয়ে নেওয়া দরকার কেন না হচ্ছে দীর্ঘক্ষণ সাঁতার কাটার সময় জল বেশি খাওয়া উচিত নয় অ অল্প জল বেশি ভরা পেটে ভরা পেটে সাঁতার কাটা অসুবিধা হবে আর শরীরেরও কষ্ট হবে আর জলের আর পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার বলতে ফল খেতে হবে কিন্তু ভারী কোনো খাবার খাওয়া যাবে না কারণ সাঁতার কাটতে গেলে ভারী খাবার ভারী খাবার খেলে শরীরের পক্ষে ক্ষতিকর আর কোনো রিচ খাবার খাওয়া চলবে না যেমন হালকা খাবার খেতে হবে ছোলা বাদাম আর ফল সংক্রান্ত খাবার খেতে হবে আচ্ছা আর সাঁতার কাটার আগে জল তো আগো অবশ্যই খেতে হবে কেন না দীর্ঘক্ষণ সাঁতার কাটতে গেলে শরীরে হচ্ছে দমের কষ্ট হয় সেই জন্য হচ্ছে জলটা কিছু খেতে হবে হালকা মতো খেতে হবে পেট ভরে খেলে আবার সাঁতার কাটতে অসুবিধা হবে তাছাড়া জল অল্প খাওয়ার জন্য সাঁতার কাটতে সুবিধাও হবে